আমি একটি ইনফিনিক্স এস ফোর ফোন কিনেছিলাম ফোনটা অনেকটা কম দামে পেয়েছিলাম ক্যামেরাটাও খুব সুন্দর ব্যাটারি খুব ভালো ব্যাটারি অনেকক্ষণ চার্জ থাকে আমি তো হচ্ছে এত মোবাইল ইউস করি তারপরেও দেখছি পুরো একটা দিন পার হয়ে যাচ্ছে পরের দিনে আমি সন্ধেবেলায় চার্জ দিই ফোনটার ক্যামেরাটা খুবই ভালো সামনের ক্যামেরাটাও ভালো পেছনের ক্যামেরাটাও ভালো ফোনে কথা বলায় খুব সুন্দর সাউন্ডও খুব সুন্দর আর ফোনটার যে স্পিকার আছে সেটাও খুব ভালো ফোনটা দেখতেও বেশ গ্লেজি ফোনটার লুকটা এতটাই ভালো যে সবাই অ্যাট্রাক্টিভ হয় ফোনটার রঙটা আমি খুব পছন্দ করেও কিনেছিলাম চার রকম রঙ ছিলো তার মধ্যে আমি এটা একটা পছন্দ করেছিলাম ফোনটার রঙ আমার বেগুনি কালোর মধ্যে খুব সুন্দর গ্লেজ দেয় ফোনটাতে তিনটে ক্যামেরা আছে আর একটা ফ্ল্যাশ আছে তো পেছনটার লুকটা ভীষণ আকর্ষণ করে ফোনটার ক্যামেরা আছে ফরটি এইট এমপি আর পেছনের ক্যামেরাগুলো আছে টোয়েন্টি ওয়ান এমপি টু এমপি এবং এইট এমপি ক্যামেরা খুব ভালো ফটো আসে লাইটে দুটো সিস্টেম আছে একটা লো লাইট একটা ব্রাইট লাইট এর জন্য এটা আরও ভালো লাগে ফোনটা আমার খুবই ভালো লেগেছে এটার লুকটার জন্যও বেশি ভালো লেগেছে এবং রঙটাও খুব ভালো লেগেছে এত কম দামে এত সুন্দর ফোন পাব ভাবতে পারি নি